আমার লেখার ধারণাগুলি আসে প্রকৃতি থেকে প্রকৃতিতে যে কোনো কিছু দেখা শোনা জিনিসকে নিয়ে আমি লেখার চেষ্টা করি আবার কখনও কখনও সমাজকে নিয়ে যে সমাজের আমাদের কুপ্রথা এবং সুপ্রথাগুলি যে প্রথাগুলি আমাদের সাথে জীবনে ওতোপ্রতভাবে জড়িত সেগুলি নিয়েও লেখার চেষ্টা করি বিভিন্ন জাতির সংস্কৃতি তাদের ভালোবাসা তাদের ভালোলাগা আমি আমার লেখনীর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি আবার সরকারের বিভিন্ন জনমুখী কাজ বা বিভিন্ন জন বিরোধী কাজ যা মানুষের উপকারে লাগে আবার কিছু কিছু কাজ যা অপকারে লাগে সেগুলির সমালোচনাও আমার কলম দিয়ে বেরিয়ে আসে মানুষের বিভিন্ন সমস্যা যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে তাও আমি আমার কলমের মাধ্যমে প্রকাশ করি আমার আবেগ দিয়ে আমার ভালোবাসা দিয়ে চেষ্টা করি মানুষের জীবনের প্রতিটি মুহুর্তকে কলমের মাধ্যমে খাতাতে ধরে রাখার